হ্যালো হ্যাঁ আমি শুনেছিলাম আপনাদের বাড়ির ওই বুড়ো বাবা মাদের জন্য দেখাশোনার লোক লাগবে আমি মোটামুটি সব ধরণের কাজই করতে পারি জামাকাপড় কাচা বাসন ধোয়া সব যত রকমের কাজ আছে আমি থালা বাসন ধোয়া আনাজ কাটা সব ধরনের করতে পারি আপনাদের কি লোক লাগবে আমার এজ ধরুন তিরিশ আমি ওই লোকের বাড়িতে কাজই করি আমার তো দিনে দিনে মানে মাসে পাঁচ এখন বলুন আপনি কত টাকা দিবেন কি আমাকে দেখুন না আমাকে মোটামুটি আমাকে দেখুন কদিন রাখুন আমি পাঁচ হাজার টাকা নিলে আপনি তাহলে ওই সাড়ে চার হাজার টাকা দেবেন ঠিক আছে দিদি দেখুন আমি সাড়ে চার হাজার টাকাই দেবেন ঠিক আছে আমাকে যদি ভালো লাগে তো রাখবেন না হলে রাখবেন না আচ্ছা বাড়ি আর কি কাজ করতে হবে বাড়ি শুধু জামাকাপড় ধোয়া আর আচ্ছা বাড়িতে ঝাঁট ফাট ঘর মোছা আচ্ছা অত সব করতে গেলে তো টাকাটা একটু বাড়ালে হত না কারণ সাড়ে চার হাজার টাকা আমি যেখানে কাজ করতাম একটা পার্ক এখানেও চার হাজার টাকা কিন্তু অত কাজ ছিল না মূলত বাসন ধোয়া ছিল কাপড় কাচা ছিল আর ঘর আচ্ছা তাহলে আপনি সব দেবেন মানে কোনো অসুস্থ হলেও যা যা আপনি দেবেন বলছেন সেই সেই সেরকম টাকা আচ্ছা তাহলে আচ্ছা আপনাদের ঘরটা কোথায় বলুন আমি তাহলে দশ কিলোমিটারের মধ্যেই আচ্ছা হ্যাঁ ওটাই বলুন আমি কি আমার তো থাকা মানে হবে না আপনি কি খুবই অসুবিধা হবে ঘরে কি কেউ নাই আপনার ওই বড় মাকে দেখাশোনা করার জন্য হুম থাকতে তো আমার থাকাটা একটু অসুবিধা হবে কারণ ঘরে আমার পাঁচটার মধ্যে ঢুকে যাবে আচ্ছা হ্যাঁ তাহলে সাড়ে চারটের মধ্যে আচ্ছা থাকলে যদি থাকতে হয় দেখুন টাকাটা বাড়ালে হত তাহলে আমি থাকতেও পারি ধর মা তো ও আমার মেয়ে আছে ওকে যদি মামাঘরে রেখে আসতে পারি তাহলে কিন্তু তাহলে আমার মেয়েকে টাকা পাঠাতে হবে তাহলে একটু টাকাটা বাড়ান তাহলে আমি দেখছি থাকতে পারব কিনা হুম কবে যাব কবে যাব ঠিক আছে তাহলে রাখুন আমি যাচ্ছি আমি আমি তাহলে ওই কালকেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে হুম